আমি কলের জল আগে ব্যবহার করতাম আমাদের আগে কিন্তু কলের জল কিন্তু খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিলো কিন্তু দিনকে দিন কলের জল অবস্থা খারাপ হয়ে যায় কারণ পৌরসভা থেকে যখন আমাদের ট্যাংকি তৈরি হয় ট্যাংকি তৈরি হওয়ার পর ট্যাংকি কিন্তু পরিষ্কার করা হতো না প্রায় তখন কিন্তু সেই জল খাওয়ার পক্ষে উপযুক্ত ছিলো না আমাদের তখন খুব অসুবিধে হতো সেই কারণে আমি ফিল্টারের ব্যবস্থা করি যার ফলে আমি এখন ফিল্টারের জলই ব্যবহার করি আগে যখন আমি কলের জল ব্যবহার করতাম তখন কিন্তু খুব একটা অসুবিধে হতো না কিন্তু খাবার সময় অসুবিধে হতো খাওয়ার জলটা যখন আমরা খেতাম তখন বিভিন্ন রকমভাবেই নানান সময়ে পেটের অসুখের সমস্যায় পড়তো যেমন বর্ষাকালে এই সমস্যাটা খুব বেশি পরিমাণে দেখা দিতো যার ফলে এখন আমরা ফিল্টার করিয়ে নিই কলের জলকে ধরে ফিল্টারে দিয়ে ফিল্টার করিয়ে নিই এখন অতটা অসুবিধে আর হয় না আগে আমরা কলের জল যে পান করতাম সেটাও খুব যে বিরাট অসুবিধে হতো সেটা না কিন্তু বর্ষাকালটায় আমাদের খুব অসুবিধে হতো এখন আর অসুবিধেটা হয় না আমি এখনো কলের জল ব্যবহার করি খাওয়ার জলটা ব্যব বাদ দিয়ে বাকি যাবতীয় কাজ আমি কিন্তু কলের জলেই করি বাসন ধোয়া কাপড় জামা কাচা স্নান করা সব কিছু আমি কিন্তু কলের জলেই ব্যবহার করি এবং কলের জলেই করি